হ্যালো আপনি কি বাগনান হালদার রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আমি আপনাদের রেস্টুরেন্টে ওই অর্ডার করেছিলাম এগরোল চাওমিন মোগলাই তা ওই অর্ডারগুলো ক্যানসেল হয়ে যাবে আমি তো থাকতে পারব না তা ওই অর্ডারটা আমি ক্যানসেল করছি তো আমার বিশাল দরকার পড়ে গিয়েছে আমি থাকতে পারব না বাড়িতে আর ওই পয়সা আমার পেমেন্ট হয়ে গিয়েছিল তো পেমেন্টটা আপনাদের কাছে থাক তা পরে যদি কোনো দিন কিছু অর্ডার করি তো পেমেন্টটাও শোধ হয়ে যাবে আর ওই আম আপনারা আমার বাড়িতে আসলে তো ওই এতে আমি আপনারা পাবেন না তো আপনারা ওই অর্ডারটা ক্যানসেল করুন তো আমি থাকতে পারব না আমি তো কলকাতা যাব তা কলকাতাতে গেলে তো আপনারা ওই ডেটে আসলে তো পাবেন না আমাকে তো সেই কারণে আমি অর্ডারটা ক্যানসেল করছি না আর